হ্যাঁ বলো তোমাকে যে তোমাকে যে লিস্টটা দেওয়া হয়েছিলো ওই লিস্টের সব মালগুলো নেওয়া হয়ে গেছে বলছি ওই মেয়েদের মেয়েদের যে নতুন জিন্সটা তুলতে বলেছিলাম নতুন জিন্সের ইয়েটা তুলেছো টপ টপগুলো টপগুলো সব দেখেটেখে নিয়েছো তো আর বলছি ওই তুমি ধর্মতলার সাইডটার দিকে একটু যাবেতো ওইখানে না শার্টগুলো ছেলেদের বেশ খুব কম দামে পাওয়া যায় ওইখান থেকে কিছু মাল নিয়ে এসো ঠিক আছে ওইদিকটা একটু যেও যেয়ে ওইখান থেকে মালগুলো নিয়ে চলে আসবে ওখানে একটা ওই ঠিকানা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে ওই ঠিকানাটাতে যাবে ঠিকানাটায় গিয়ে কথাবার্তা বলা আছে ওখান থেকে মালগুলো নিয়ে চলে আসবে ঠিক আছে টাকা কিছু তোমাদেরকে দিতে হবেনা টাকা আমরা এইখান থেকে পেমেন্ট করে দেবো তুমি জাস্ট যাবে গিয়ে আমাদের দোকানের নাম বলবে নাম বলে তুমি ওইখান থেকে নিয়ে চলে আসবে

আমি ব্যবস্থা বলতে তোমার সাথে একজনকে পাঠাবো বলেছিলাম সে কি তোমার সাথে যায়নি তুমি তুমি এক কাজ করো তাহলে তোমাকে বাসে ফিরতে হবেনা তুমি ট্রেন ধরে ফিরে চলে আসো ঠিক আছে মানে অনেকগুলোই মাল তোমাকে করতে দেওয়া আছে তো ওইজন্য বলছি একদম ট্রেন ধরে চলে এসো বাসে ইয়ে করোনা হ্যাঁ তো আমিতো তাকে বলেছিলাম সে যদি এবার না যায় সেটা আমি কি করে বলবো বলো ঠিক আছে তুমি ওইগুলো দেখে তাহলে সাবধানে নিয়ে চলে এসো আর ওইটা একবার কিন্তু মনে করে কিন্তু অবশ্যই নিয়ে এসো ঠিক আছে ওই ধর্মতলার যেটা বললাম এক্ষনি ভুলে যাচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে ওইগুলো ঠিকঠাক করে নিয়ে চলে এসো আচ্ছা ঠিক আছে